আমার প্রিয় মাছ হচ্ছে ভেটকি মাছ আমি ভেটকি মাছকে খুব পছন্দ করি কারণ ভেটকি মাছ খেতে আমার খুব সুন্দর লাগে ছোটোবেলা থেকে ওই ভেটকি মাছ খেয়ে আসছি আরও অনেক মাছ আছে রুই কাতলা বিভিন্ন মাছ এবারে সেসব মাছ ভালো লাগে কিন্তু আমার প্রিয় হচ্ছে ভেটকি মাছ এবার অনেক মানুষরা অনেক বিভিন্ন বিভিন্ন তাদের পছন্দ আমার কিন্তু খুব ভেটকি মাছ পছন্দ অনেকে বলে আমার ইলিশ মাছ অনেকে এ মাছ আমার এসব ভালো লাগে না আমি আমার মাকে বললাম যে মা আমি ও ভেটকি মাছ আনবে আনলে আমি এই ভেটকি মাছের ঝোল করো ভেটকি মাছ রান্না করো আমি ঠিক মজা করে খেতাম কিন্তু আমার মা বলে না আমার ভেটকি মাছ ভালো লাগে না আমার ইলিশ মাছটাই খুব পছন্দ এবারে আমার দাদা বললো না আমি ইলিশ মাছ খাবো না আমি যে ট্যাংরা মাছ খাবো এবারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মাছ পছন্দ আমার কিন্তু ভেটকি মাছটাই সবচেয়ে প্রিয় ভেটকি মাছ খেতে খুব সুস্বাদু